আমার এলাকা পূর্ব বর্ধমান জেলা যেখানে সর্বোত্তম ফলনশীল ফসলটি হলো ধান এবং এটি আমাদেরকে বেশি লাভ দেয় কারণ আগেকার ন্যায় বছরে একবার নয় বিগত কয়েক বছর ধরেই বছরে দুবার ধান চাষ হচ্ছে